আমার গ্রামে বিয়ের আয়োজন বলতে প্রথমে দুটি পরিবার মানে ছেলে এবং মেয়ের পরিবার থেকে তাদের বাড়িতে যাওয়া হয় ছেলে এবং মেয়ে উভয়ের বাড়িতেই যাওয়া হয় এবং যেয়ে সেখানে একটি বিয়ের দিন ঠিক করা হয় তারপর সেইদিনে বিয়ে হয় আর এটি সাক্ষাৎ হয় একজন ঘটকের মাধ্যম এবং দুই বাড়িতে খবর যায় এবং খবর যাওয়ার ফলে তারা আসে এবং এসে বৈঠক করে এবং নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এর মধ্য দিয়ে যে বিয়ের ব্যাপারটা সেটা এগোতে থাকে